সম্ভবত আমার কাছে যদি কম সাময় থাকে তাহলে আমি সিদ্ধ ভাত করবো কারণ সিদ্ধ ভাত করতে বেশি সময় লাগে না সেটাতে ধরে নাও গ জলটাকে গরম করে সেই গরম জলেরম ধ্যে চালটাকে ধুয়ে দিতে হয় আর আমাদের ঘরে যদি আলু থাকে তালে আমরা আলুটাকে ভালো করে ধুয়ে সেই জলের মধ্যে দেই এবং ভাত আলু দুটোই এক সাথে হয়ে যায় কারণ ওটা দুটো একসাথে দিলে একসাথেই সিদ্ধ হয়ে যায় এবং কম সময়ের মধ্যেই হয়ে যায় আর সাধারণত আমাদের মানে আমাদের দেশে বা আমাদের এলাকায় যারা যারা থাকে কম সময়ের মধ্যে তারা সিদ্ধ ভাতেই প্রত্যেকে সিদ্ধ ভাত করে আর ওই সিদ্ধ ভাত করতে বেশি সময় লাগে না মোটামোটি আধা ঘন্টার মধ্যেই আমরা সেটা করে নিতে পারি কারণ সবজি রান্না করতে মানে আধা আধা আধা ঘন্টা আধা ঘন্টা করে এক ঘন্টা লাগবে আর সেই জায়গায় আমরা যদি সিদ্ধ ভাত করি তো এক ঘন্টার জায়গায় আমাদের আধা ঘন্টায় হয়ে যাচ্ছে এবং সেটা ভালোও লাগে খেতে সিদ্ধ ভাতটা কম সময়ের জন্য বা হটাৎ করে খেতে খুব ভালো লাগে তাই আমরা কম সময়ের মধ্যে আমরা সিদ্ধ ভাতেই করবো আর সিদ্ধ ভাত করতে শুধু আলু আর চাল এই দুটো দিলেই হয়ে যায় সেটা সব থেকে বেশি সুবিধা এবং সেটাতে সময়ও বেশি লাগে না